হ্যালো হ্যাঁ আমি প্রিয়াঙ্কা আমি প্রিয়াঙ্কা ঘোষ বলছি আমি ইনকোয়ারি করেছিলাম আমার একটা ফোন কেনার ছিল কিন্তু আমি অনেকটা দূরে থাকি আপনার শপ থেকে আর আমি অনেক নাম শুনেছি আপনার শপের সেইজন্য আমি প্রাইস আর ডিসকাউন্ট কী আছে না আছে বা ইএমআই অপশান যদি থাকে খুব ভালো হয় সেইগুলো ডিটেলস জানার জন্যেই ফোন করেছিলাম না আমি এখন সেরকম কোনো ফোন চুজ করিনি আপনি কিছু সাজেস্ট করলে ভালো হয় আমার মোটামুটি থার্টি কে যদি আপনার ইএমআই হয় তাহলে খুব ভালো হয় হ্যাঁ আমার কাছে ওয়ানপ্লাস সেভেন আছে সেটাই এক্সচেঞ্জ হবে হ্যাঁ আপনি ওয়ানপ্লাসও দিতে পারেন বা যদি অন্য কোনো ফোন আপনি সাজেস্ট করতে চান সেটাও করতে পারেন আচ্ছা কিন্তু থার্টি সেভেন তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে আপনি থার্টি থ্রি বা থার্টি ফোরের আন্ডারে আনতে পারেন খুব ভালো হয় দেখুন আমি তো অনেক আমি তো অনেক দূর থেকে ফোনে কথা বলছি আপনি যদি অ্যাসিওর করেন তাহলে আমি গিয়ে ডেলিভারিটা নিয়ে নেবো আচ্ছা তাহলে ইএমআইটা কিরকম আমাদের আমার পড়বে মানে ইএমআই পার মান্থ কিরকম পড়বে যদি আমি এক বছর বা দেড় বছরের জন্য নিই তাহলে না আমার কাছে আমার কাছে এইচডিএফসির ক্রেডিট কার্ডও আছে আর বাজাজ ফাইন্যান্সেরও আছে আপনি দুটোরই বলুন কিরকম আমার ইএমআই পড়বে তাহলে এইচডিএফসিই আপনি বলুন এইচডিএফসি তাহলে আমি করে নেবো হ্যাঁ আমিই মোট আমার মোটামুটি দেড় দু বছরের ইএমআই করলেই ভালো হয় হ্যাঁ বলুন

ঠিক আছে তাহলে তো আমার বাজেটের মধ্যে তাহলে আমি যদি আপনাকে অনলাইন পেমেন্ট করে জিনিসটা করি তাহলে আচ্ছা তাহলে আপনাকে আমাকেই শপে ভিজিট করতেই হবে তাও মোটামুটি সেভেনটা আমি কত এতে পাবো মাইনাসে পাবো তাও অন্য অন্য জায়গায় তো আমাকে আট হাজার টাকা দেখাচ্ছে সেই জন্যই আমি বলছি তাহলে তাহলে আমি তাহলে আমি এই উইকেরই আসার চেষ্টা করছি তাহলে আমি আমি আমার ফোনটা নিয়ে এসে এক্সচেঞ্জ করে নেবো ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ